হ্যালো স্যার আমি একজন নাগরিক বলছি তো আমি আজ দুপুর বারোটার দিকে ওলাতে একটা ক্যাব বুক করেছিলাম কিন্তু আমার জানা ছিল না যে আপনারা এরকম কাস্টমারকে সার্ভিস দেন যদি জানা থাকত তাহলে কোনোদিনও আপনাদের ক্যাব আমি বুক করতাম না আপনাদের ঠিকঠাক মেকানিকের সাথে যোগাযোগ নেই আমার ডেস্টিনেশান ছিল ধর্মতলা তো আমি হাওড়া থেকে ধর্মতলা পৌঁছতে আপনাদের ক্যাবটা বুক করি অথচ হাওড়া থেকে বেরিয়ে বড়বাজারের মুখেই আপনাদের ওলাটা পাংচার করল তো সেই মুহূর্তে হাওড়ার মতো মার্কেটে থেকেও আপনার ড্রাইভার সেটাকে সারাই করার মতো ব্যবস্থা করতে পারল না এবং সে স্টেপনি চেঞ্জ করতে করতে আমার এতটাই লেট করে দিল যে যেই উদ্দেশ্যে আমার ক্যাবটা বুক করা সেই উদ্দেশ্যটা আমার সাধন হলো না এরপর আপনি বলুন এর ক্ষতিপূরণটা কে দেবে আমি তো চাইলে বাসে করে চলে যেতে পারতাম সেখানে আমার তো ভাড়াটা অনেকটাই কম হতো আপনাদের ওলাতে আমার যেতে লাগে দেড়শো টাকার মতো অথচ আমি বাসে সেটা দশ টাকার মধ্যে চলে যেতাম আমি এত টাকা এক্সট্রা দিয়ে আপনাদের ওলা বুক করলাম এর কারণটা কী ছিল যে আমি নির্দিষ্ট সময়মতো এবং আরামের সহিত সেখানে যাতে পৌঁছতে পারি কিন্তু আপনারা এরকম বিহেভটা করলেন যদি সত্যিই এরকমই চলতে থাকে তাহলে কিন্তু আপনাদের কোম্পানি খুব শীঘ্রই ভেঙে পড়বে এরপর আপনি বলুন এর সমাধান কী আছে আমি কি আপনাদের কাছ থেকে কিছু আশা করতে পারি না কি আপনারা কাস্টমারকে ফর বেটার সার্ভিস দেবেন এই সমস্ত জিনিসগুলো আমার যে ক্ষতি হয়েছে তার থেকেও আমার আপশোস যে আজ আমার হয়েছে কাল আরও দশজনের হবে এই ঘটনাটার যেন পুনরাবৃত্তি না হয় সেই জন্য আমার এই ফিডব্যাক কল সো কাইন্ডলি আপনারা এই জিনিসগুলো ঠিক করুন কারণ এরকমভাবে চলতে থাকলে মানুষ ওলা ক্যাব এগুলো বুক করে শুধুমাত্র সময় সাশ্রয় করার জন্য কিন্তু সেই সময়টাই যদি আপনারা না দিতে পারেন তাহলে আপনাদের কাছে কেন মানুষ যাবে সো কাইন্ডলি আপনারা এই জিনিসগুলোর প্রতি একটু খেয়াল রাখবেন